আমার এলাকায় হাসপাতাল এখন উন্নত তবুও বিছানাপত্র অক্সিজেন সিলিন্ডার অস্ত্রোপচার এগুলোর পর্যাপ্ত যে আছে তা নয় কিছুটা অভাব আছে আমি কিছু দিন আগের ঘটনাই বলি আমার পাশের বাড়িতে এক জেঠু অসুস্থ হয়ে পড়ে কিন্তু ওনারা অক্সিজেন দিতে শুরু করেন অক্সিজেনটা পর্যাপ্ত না থাকার কারণে যেই অক্সিজেন শেষ হয়ে যায় উনি মারা যান তো এরকম এবং অস্ত্রোপচার এখনো বাচ্চা হওয়ার সময় সিজার যে বলা হয় সেই সিজারটা করা হয় না তো এখনও মানে উন্নত যে বেশি হয়েছে সেরকম না আর অক্সিজেন সিলিন্ডার বলুন বিছানা বলুন সব পর্যাপ্ত নয় এখনো অনেক অপর্যাপ্ত থাকার কারণে মানুষ অসুবিধার সম্মুখীন হয়